রান্না করার সময় আমি যে যে পাত্র এবং কাটলারি ব্যবহার করে থাকি সেগুলি হল হাতা খুন্তি হাঁড়ি ইত্যাদি এবং সেগুলি ব্যবহার করি কারণ রান্না করার সময় আমরা বিভিন্ন ধরনের পাত্র ব্যবহার করে থাকি কারণ হাতা খুন্তি হাঁড়ি এ সকল জিনিস আমাদের যেটা ব্যবহার হয়ে থাকে এইগুলি ব্যবহার করার সময় আমরা কখনো তরকারির জন্য ব্যবহার করতে তরকারি করার জন্য ব্যবহার করতে থাকি খু খুন্তি এবং গরম তরকারিটা কি হাত দিয়ে দেওয়া যাবে না সেটার জন্যও আমরা খুন্তি ব্যবহার করে থাকি এবং হাতা হাতার জন্য ভাত ভাত সার্ভ করার জন্য হাতার প্রয়োজন হয় এবং দুধ গরম করার পরে দু দুধ গরম করার জন্য আমরা হাঁড়ির দরকার এবং ভাত ভাত করার জন্যও হাঁড়ির দরকার পড়ে